শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলতে গেলে বলা যায় যে শিক্ষার সার্বিক প্রসার ঘটানোর জন্য গ্রামীণ শিক্ষার উন্নয়নের সবার আগে জোর দেওয়া দরকার শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য গ্রামীণ শিক্ষায় জোর দিতে গেলে গ্রামে গ্রামে ছোটো ছোটো গ্রন্থাগার ও তাতে পর্যাপ্ত বইয়ের যোগান দিতে হবে এছাড়া গ্রামে ছোটো ছোটো স্কুল ও কম দূরত্বের মাধ্যমে বিদ্যালয়ের মাধ্যমে ও গ্রামে বিনা পয়সায় শিক্ষা চালু করার ম্যাধ্যমে গ্রামে শিক্ষার প্রসার ঘটানো যেতে পারে ফলে সার্বিক উন্নয়ন ঘটতে পারে এবং এই গ্রামীণ শিক্ষার সার্বিক উন্নয়নের ফলে দেশের সমস্ত শিশু শিক্ষার অধিকার পাবে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হতে পারে এইভাবেই এছাড়াও আরো কিছু কিছু পরিকল্পনার মাধ্যমে দেশের অন্যতম শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে দেশকে উন্নত করতে হতে পারে যার জন্য গ্রামীণ শিক্ষার উন্নয়ন প্রয়োজন